ধন্যবাদ আপনাকে আপনি এত সুন্দরভাবে গাড়ি চালিয়ে আমাকে গন্তব্যে পৌঁছে দিলেন আচ্ছা আপনাকে কি আমি ইউপিআই দিয়ে রাইডের জন্য ভাড়া দিতে পারি কি না অবশ্যই যে ফোনপে আছে আপনার জিপে থেকে দিতে পারি পেটিএম বা অন্য কোনো অনলাইন পেমেন্ট ও আপনাকে কি ক্যাশে দিতে হবে

ফোনপেই আছে না ফোনপেই দিতে পারি না অবশ্যই আপনার নাম্বারটা দিন এই নাম্বারটাই না হ্যাঁ ভালো করে মিলিয়ে নিন ঠিকই আছে হ্যাঁ দেখেন গেছে হ্যাঁ থ্যাংক ইউ